আমি মাঝে মধ্যেই বেড়াতে যাই যেমন গেছি কলকাতা কলকাতায় গিয়ে সায়েন্স সিটি দেখতে গেছি চিড়িয়াখানা দেখতে গেছি ভিক্টোরিয়া দেখতে গেছি দেখে দেখে খুব আনন্দ পেয়ে পেয়ে আবার আসি আবার কয়েকদিন পরে আবার যাই গ্রামে যেমন সুন্দরবনে গেছি সবাইকে নিয়ে আমার পরিবারকে নিয়ে সেখানে ঘুরে এসেছি এখানে গিয়ে আমার ছেলেমেয়েও খুব খুশি সেখানে গিয়ে আমার পরিবার সবাই খুশি বাইরে বেরিয়ে সবার মনটাও ভালো হয়ে যায় একঘেয়ামি আমি কেটে যাই আর সেখান থেকে আবার ফিরে আসি শীতকালে আবার বেড়াতে যাই আমরা বাঁকুড়ায় গেছিলাম যেমন বাঁকুড়ায় গিয়ে পাহাড়ে উঠেছি শুশুনিয়া পাহাড় উঠেছি

গাছপালা দেখেছি নিজেরা হাতি দেখেছি শেয়াল দেখেছি এবং আমরা খুব ঘুরেছি সেখানে শুধু লাল বালির দেশ রাঙামাটির দেশ যাকে বলি আমরা বাঁকুড়া সেখানে চারিদিকে শুধু লাল মাটি দিয়ে ঘেরা আর আমরা ড্যাম দেখেছি এছাড়া আমরা খুব ঘুরে আনন্দ করেছি ওখানে মানু ওখানের গ্রাম্য পরিবেশটাই খুব সুন্দর চারিদিকে শাল সেগুন গাছে শুধু ভরা সবুজ আর সবুজ মাঠে প্রচুর শাক সবজি ওখানের মানুষজনও খুব ভালো ওখান থেকে ওখানে থাকলেই যেন মনটা ভরে যায় আমরা ঘুরে যেন খুব আনন্দ পাই